হ্যাঁ আমি একবার আসাম ঘুরতে গেছিলাম বেশ কিছু দিন আগেই তা সেখানে গিয়ে সেখানে যেহেতু তারা অসমীয়া ভাষায় কথা বলে আমার সেখানে বেশ অনেকটাই অসুবিধা হয়েছিলো কিন্তু আমি সেখানে কিছুটা হিন্দি কিছুটা ইংলিশ এইভাবে কথা বলে আমি ওদের সাথে যো মানে কথা বলছিলাম তাতে ওরাও আমার সাথে যথেষ্ট সহযোগিতা করেছিলেন ওনারাও তা যে ওনারাও কিছু কিছু বাংলা জানতেন যেটার জন্য আমার বলাতে আমার কিছু বলাতে বা ওনাদের কিছু বলাতে আমিও সেটা বুঝতে পেরেছিলাম ওনারাও সেটা আমাকে যথেষ্টভাবে হেল্প করেছেন এবং যেহেতু কিছু কিছু ওখানে মানে বাংল বাঙালি টুরিস্টরাও ছিলেন যার জন্য আমাদের অতোটা অসুবিধা হয় নি তার মদ্যে কিছু কিছু মানুষ অসমীয়া ভাষাও জানতেন তা সেই হিসাবে আমার খুব যে অসুবিধা হয়েছে তা না তবে হ্যাঁ কিছুটা প্রথম দিকে একটু অসুবিধা হয়েছিলো তারপরে ঠিক আমরা মানিয়ে নিতে পেরেছি দু তরফেই আমরা ভালোভাবেই মানিয়ে নিয়েছি